আমি আগেই বলেছিলাম মাছ ধরাটা আমার পেশা নয় নেশা তো আপনারা যখনই বলছেন পরবর্তী প্রজন্ম এ পেশায় নিযুক্ত থাকবে কিনা সেটা সম্পূর্ণ তাদের উপরই নির্ভর করছে তারা কী করবে তারা কি আমাদের পেশাটায় নিযুক্ত হবে কি তারা তাদের মতন দেখবে তারা চাইলেই ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু আদার্স হতেই পারে আমরা যতটা আমাদের সামর্থ্য হবে আমরা তাদেরকে ততটাই পড়াতে পারব তো এবার চাইলে তারা আমাদের মতন এই মাছ ধরার পেশায় আসতেও পারে না হলে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারে